স্কুলের পর সন্ধ্যায় আমাদের অনেকেরই প্রাইভেট বা টিউশান থাকে এটার সম্পর্কে অনেক কিছুই বলা যায় স্কুলে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদের বাচ্চাদেরকে সবকিছুই শেখায় তার পরেও বাচ্চার বাবা মারা বাচ্চাদেরকে টিউশান দেয় সন্ধেবেলা পড়ার জন্য তার অনেকগুলো দিক আছে যেমন স্কুলে শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা শেখায় সেখানে অনেক কিছু শেখে বাচ্চারা অনেক কিছু না প্রায় সবটাই শিখে যায় কিন্তু স্কুলে যেহেতু ছাত্র সংখ্যা বা ছাত্রী সংখ্যা অনেক থাকে সে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাদের দেখা যায় কিছু কিছু সমস্যা তাদের থেকে যায় তারা সবটা সেখানে সম্পূর্ণভাবে শিখতে পারে না হ্যাঁ পুরোটাই শিখে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাউট থেকে যায় যেগুলো তাদের সমাধান করা দরকার থাকে কিন্তু সেগুলো তারা স্কুলে সম্ভব হয় না শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা অতো স্টুডেন্টের মাঝখানে তাদেরকে শিখিয়ে উঠতে পারে না সেই জন্য টিউশান দেওয়াটা খুবই দরকারি এর ফলে কী হয় যেই জিনিসটা দুটো লাভ হয় যে স্কুলে যেটা শিখে এসেছে কিছু জিনিস তাদের সমস্যার সমাধান হয়ে গেছে সেই স্কুলের শেখা জিনিসটা তারা টিউশানে এসে যখন আবার পড়ছে বা আবার জানছে তখন সেই জিনিসটা অর্ধেকটা তাদের সেখানেই মনে থেকে যাচ্ছে এবং তারা সেইটা সম্পর্কে যখন দু বার তিন বার পড়ছে আরও বেশি করে জানতে পারছে সেটার সম্পর্কে জ্ঞান লাভ হচ্ছে এছাড়াও বলা যায় যে শিক্ষার্থীদেরকে আরও অনেকভাবে সাহায্য করে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে টিউশানে এসে আলোচনা করে তারা আরও অনেক কোশ্চেন জানতে পারে তার উত্তর জানতে পারে এভাবে এক শিক্ষা থেকে অন্য শিক্ষায় চলে যায় তাছাড়াও দেখা যায় যে কিছু কিছু ছেলে মেয়েরা এরকম একটু বদমাইশিও করে তারা স্কুলের পর আর বাড়িতে এসে সন্ধ্যায় পড়তে বসতে চায় না তারা হলে খেলতে চায় নাহলে ঘুমিয়ে যেতে চায় যদি খেলতে না দেবে তাহলে ঘুমিয়ে যাবে কি বা তারা ফোন ঘাঁটবে তারা পড়তে বসবে না সেই ক্ষেত্রে টিউশন যাওয়ার ফলে কী হয় টিউশনিতে তারা পড়তে চায় স্কুল বাড়িতে পড়তে বসতে চায় না কিন্তু তারা টিউশানিতে পড়তে বসতে চায় সেই টিউশানি মাস্টাররা আসলে তখন তারা তার কাছে পড়বে তারা পড়াগুলো জানবে শিখবে সেক্ষেত্রে তাদের একটা আগ্রহ থাকবে এর ফলে তাদের একটা রেওয়াজও হবে ওই টিউশানের ফলে এর ফলে স্কুলের পরে টিউশান বা প্রাইভেট দেওয়া সম্পর্কে বললেই বলা যায় যে অনেক কিছু এরা শিখতে পারে সেখানে শিক্ষকদের কাছ থেকেও শেখে টিউশানে যে শিক্ষক থাকে বা শিক্ষিকা থাকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও শেখে টিউশনির শিক্ষকেদের কাছ থেকেও শেখে আবার নিজেদের মধ্যে আলোচনা করেও অনেক কিছু জানতে পারে